আমাদের নিকটবর্তী ধর্মীয় স্থানগুলির মধ্যে আমাদের গোপাল মন্দির আমরা যেটা মেনে থাকি সেইটি আমাদের কাছে একটি ধর্মীয় স্থান সেখানে আমরা আমাদের প্রতিদিন যাই যেখানে যেখানে আমাদের নিজেদের ক্ষোভ নিজেদের মানসিক শান্তি আমরা সেখানে গেলে এটি উন্মুক্ত হয় কারণ আমরা সে একটি নিজেদের মধ্যে যতই ভালো ভালোভাবে থাকতে চাই ততই কিছু না কিছু ক্ষোভ থাকেই কারণ আমরা একটি ধর্মীয় স্থানকে গেলেই সেই শান্তি মেলে আমাদের আমাদের সামনা সামনি আছে একটি গোপাল মন্দির সেখানে আমরা প্রতিদিন সন্ধ্যেতে যাই সেখানে ঠাকুরের নাম কীর্তন হয় সেখানে মানুষের সেখানে মানুষরা ভগবানের জন্য নিজেদের নিজেদের কামনা করে আমরা মানি যে ভগবান হয়তো তাঁর নিজের কার তাঁর তাঁর নিজের আমাদের যত ক্ষোভ আছে তাঁর সবখান কানকে যাচ্ছে কারণ আমরা প্রতিদিন সেই প্রার্থনাই করতে থাকি ভগবানের কাছে এই প্রার্থনা আমরা ভগবানের কাছেই করি গোপাল মন্দিরের কাছে হ্যাঁ অনেকে হয়তো যে যার মন্দির গির্জা মসজিদ দরগা মনাস্ট্রি গুরুদোয়ার ইত্যাদিতে যায় কারণ সেখানে তাদের তারা নিজেদের ধর্মীয় স্থান মনে করে আমি আমার পাশের একটি মন্দির যেখানকে আমার ধর্মীয় স্থান মনে করি সেইটি হচ্ছে আমাদের গোপাল মন্দির এই মন্দিরে এই মন্দিরে আমরা কিছু হোক আর নাই হোক প্রতিদিন ভাত ভোগ পাই যেখানে আমরা প্রতিদিন ঠাকুরের সেবা করার জন্য যাই সেখানে ঠাকুরের সেবা করি সেখানে ঠাকুরের ভোগ গ্রহণ করি এই ঠাকুরের ভোগ একটি আলাদাই অমৃত লাগে সমস্ত রান্না এক পাশে আর ভগবানের অমৃত খাবার এক পাশে এই খাবার খেলে আমাদের নিজেদেরও শান্তি মেলে